সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত শিল্পশৈলী নাচ বা সঙ্গীত যা আজও আমাদের গ্রাম বাংলার মাটিতে বিরাজমান প্রায়ই গ্রামগঞ্জের মানুষের কাছে এটা দেখা যায় মাটির তৈরি বাসনপত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ রবীন্দ্র নৃত্য রবীন্দ্র সঙ্গীত কবিতা আবৃত্তি নাটক এসমস্ত আমাদের এলাকাতে আজও চলে গ্রাম বাংলাতে মানুষ এটা পরবর্তী জন্মে এটাকে শেখানো হয় পরবর্তী প্রজন্মকে বেশি করে এই জিনিসগুলো শেখানো হয় তার কারণ হচ্ছে এটা একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন রকমের খেলাধূলার মাধ্যমে হ্যাঁ শরীরচর্চা থেকে শুরু করে নিজেকে সুস্থ রাখতে এই সমস্ত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো এলাকায় চলে আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অপসংস্কৃতি যাতে পরবর্তী প্রজন্মদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে গেলে শিক্ষণীয়মূলক বা সংস্কৃতিমূলক যে সমস্ত অনুষ্ঠান এগুলো খুব বেশি হারে এটা প্রয়োজন হয় কারণ এই সমস্ত অনুষ্ঠান বাচ্চাদের কাছে বা পরবর্তী প্রজন্মকে শেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে দেশের উজ্জ্বল ভবিষ্যৎটাকে আঁকড়ে ধরে রাখা এবং আরও দৃঢ় তম করে রাখা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে অপসাংস্কৃতিক অনুষ্ঠান বা অপসংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো সেটা আজকাল ছেলে মেয়েদের মধ্যে বেশি হারে এটাকে পরিবেশ নষ্ট করার দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং সেই দিকটাকে সরকার বা ভারতীয় সরকার সহযোগিতার দিক থেকে এটাকে এগিয়ে এই সাংস্কৃতিমূলক অনুষ্ঠানটা যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে বেশি হারে আসে সেই কারণে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজকে এটা স্বীকৃতি এবং অগ্রাধিকারটা আরও বেশি করে দিয়ে রেখেছে যাতে পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে বা বাচ্চাদের মধ্যে এই সমস্ত অপসাংস্কৃতিক থেকে দূরে সরে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানটাকে বেশি জোর দিয়ে যাতে এই দিনগুলোকে আবার পুনরায় ফিরে আসে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তাকে যাতে সহজে গড়ানো যায় বা গড়ে তোলা যায় এই দিকটা সবাই সহযোগিতা এটাই আমাদের কাম্য